আমি মাছ রুই কাতলা ট্যাংরা ট্যাংরা পুটি আবার ই মাগুর

মাগুর মাছ তিনশো টাকা চারশো টাকা কেজি আবার মা ট্যাংরা মাছ পাঁচশো টাকা কেজি এই ধরনের মাছগুলো আমাদের খুব ভালো লাগে খেতে সেই জন্যে আমরা এই মাছগুলো খাই ব্যবহার করি খাবার জন্য আমরা নিয়ে যাই বাজার থেকে কিনে নিয়ে যাই এই জন্য সব থেকেই বেশি পয়ে ধরি কাতলা মাছ এই মাছটা ধরতে খুব ভালো লাগে খুব খেতে ভাল লাগে